আমার কাছে মোবাইল ফোন আছে যেটার থেকে আমরা অনেক না জানা কিছু জানতে পারি এবং পড়াশোনার বিষয়ে আমাকে সাহায্য করে